হ্যাঁ আমি কল করেছিলাম এটা জুতো দোকান তো হ্যাঁ আম জুতোর জন্যই কল করেছিলাম বলছি আপনাদের দোকানে কীরকম কীরকম ধরনের কোয়ালিটি কীরকম কোয়ালিটির জুতো পাওয়া যায় কীরকম ডিজাইনের না আমি আমার হচ্ছে ঠাকুমা বয়স্ক তো ঠাকুমার জন্য আমি মানে ডাক্তারি জুতো ডাক্তারে বলেছে জুতো নিতে তো সেই ধরনের জুতো নেব তো আমি আমার নিজের জন্যও একটু ডিজাইন কীরকম জুতো নেব বলছি মানে আমি দুজোড়া জুতো নেব একটা আমার ঠাকুমার জন্য আর একটা আমার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা তো হ্যাঁ তো কীরকম দামের মধ্যে হবে আমি সেটাই জানার জন্য ফোন করছিলাম হুম আচ্ছা ঠিক আছে আর তো আমি আমার একটু মানে কীরকম ডিজাইন কীরকম ধরনের জুতো পাওয়া যায় কীরকম ডিজাইনের মানে হিল তোলা বা প্লেন ঢালাইয়ের ওপর মানে কীরকম কী জুতোর ডিজাইন পাওয়া যাবে সেরকম যদি বলতেন তো আমি আমার জন্য একজোড়া নিতাম আর কি সেটা কীরকম দাম হবে ও আচ্ছা ঠিক আছে মানে আমি জানতে চাইছি যে কীরকম দামের মধ্যে হবে আর কি বা ডিজাইনটা কীরকম কতরকমের আছে সেরকম জানতে চাইছি কোয়ালিটি কীরকম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি সময় করে আসবো তাহলে আমি দুজোড়া জুতো নেব ওইরকম ওইজন্যই বলছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি সময় করে একদিন আসবো আপনাদের দোকানে আমি রাখছি ঠিক আছে